একটা সময় অনেক আগের কথা বলছি যখন নারী শিক্ষার ওপরে একটা সমাজের নানারকমের কুসংস্কার ছিল যে তাদেরকে বেশি শিক্ষিত করা যাবে না তাদেরকে শিক্ষিত করলে জানিনা কোন আশঙ্কায় তারা ভুগতেন কিন্তু আজকের দিনে আমি মনে আমরা মনে করি যে নারীর শিক্ষা যেমন যেমন ছেলেদেরকে যেমন শিক্ষা দেওয়া হয় সেরকম মেয়েদেরকে সেই সমান শিক্ষায় পারদর্শী করা উচিত অর্থাৎ নারী শিক্ষাটা অগ্রগতি অনেক অনেক হয়েছে এবং যেটা দরকার কারণ মেয়েরা যদি আজকালকার দিনে মেয়েরা যদি স্বাবলম্বী না হতে পারে শিক্ষা দিক থেকে তারা যদি স্বাবলম্বী না হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে বিয়ের পরে নানারকমের এম অনেক অশান্তি অনেক ঝামেলার মধ্যে তারা পড়েছে এবং তারা যদি আজ স্বাবলম্বী যদি হয়ে যায় তো সেক্ষেত্রে তার ওই সেই ভয়টা থাকবে না যে আমার আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে আমি কি খাবো এবং ব্যাপারটা হচ্ছে যে আমি তো সবসময় চাই যে মেয়েদের আপনাদের আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা উচ্চশিক্ষা দেওয়া যায় যে যে শিক্ষাটাতে তারা যা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে